বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা খুবই সস্তা বা সীমিত আমার মনে হয় কেননা আমি বাড়িতে যে আনাজ আনাজের খোসা থাকে সে আমাজের খোসাগুলোকে আমি না ফেলে এ আমি বাগানে সেটাকে সার হিসেবে ব্যবহার করি ই তারপরে নিমপাতা আর হলুদে এ আমি ওইটা একসাতে মিশিয়ে ওটা জল তৈরি করে ওটা আমি বাগানে স্প্রে করি যাতে গাছ কোনো গাছে পোকা মাকড় না লাগে তো য এরপরেও যখন অন এতেও না কোনো কাজ করে তখন অন আমাকে বাজার থেকে কোনো কোনো কীটনাশক ওষুধ কিনে আনতেই হয় হয়তো সেইটা আমার খুব অল্প সীমিত করি এ কারণ সেইটা আমরা খু আমরা আমরা ঘরোয়া পদ্ধতিতেই যেহেতু বাগানের রক্ষণাবেক্ষণ করি সে জন্য বাজার থেকে আমরা কম কীটনাশক ওষুধ নিয়ে আসি কারণ বাজার থেকে নিয়ে আসা সেটা তো ব্যয় বা সি নিয়ে আসা তো সে ব্যয়বহুল হয় হয় সে জন্য আমরা চেষ্টা করি যে যতটা যতটা পারবো ততটা আমরা বাড়িতে বাড়ির ঘরোয়া পদ্ধতিতেই আমরা আমাদের বাগানকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করি